আমার এখন বিয়ে হয়েছে শহরে আমি আগে গ্রামে থাকতাম ওখানে আমি সকালবেলা উঠে পাখি দেখতাম অনেক পাখি চেঁচামিচি করতো পাখির ডাক শুনে আগে ঘুম ভাঙত সকাল বিকেল পাখি দেখতাম শালিক পাখি চড়াই পাখি টিয়া পাখি এই পাখিগুলো আমার চেনাশোনা এগুলো যখন আমি ফোনে বা অন্য কোথাও দেখি তখন আমি চিনতে পারি কিন্তু যখন কোথাও ঘুরতে গেলাম বেড়াতে গেলাম তখন কোনো নতুন পাখি দেখলে তার ফটো তুলে রেখে দিই পরে সেটা আমি চেষ্টা করি কাউকে জিজ্ঞেস করার শুনে বলার যে একটা নতুন পাখি দেখেছি পাখিটার কি নাম কীভাবে চিনব তখন আমি অ্যাপসে দেখি তখন আমি বুঝতে না পারলে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি তখন তারা বলে দেয় কিছু দিনের মধ্যে আমি বেড়াতে গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা সবুজ রঙের পাখি সবুজ হলুদ একসঙ্গে মিশিয়ে আছে পাখিটা আমি চিনতে পারছিলাম না আমি ফটো তুলে এনেছিলাম এনে আমি এখানে দেখিয়েছিলাম অনেককে অনেকেই চিনতে পারছে না তখন আমি একটা অ্যাপস পাখির ফটোটা অ্যাপসে দিয়ে দেখলাম কী নাম আসে নামটা বুঝতে পারছিলাম না নামটা মানে পাখিটা কী পাখি কী ধরনের পাখি এই সম্বন্ধে লিখে দিয়েছিল আমি তখন আমার এক বন্ধু যে পাখি পাখি পক্ষ গাছপালা নিয়ে পড়াশোনা করে তাকে বললাম যে এই পাখিটা কী পাখি একটু আমাকে বল আমি জানতে চাই এই পাখির সম্বন্ধে আমি জানতে চাই এই পাখিটাও নতুন দেখেছি ওর ডাকটা খুব ভালো লেগেছে সুন্দর করে ডেকেছিল ও তখন আমাকে বললো পাখিটার নাম বললাম যে ওটা একটা পাখি আমি আবার মনে মনে ভাবছি যে গ্রামে গিয়ে ওই পাখিটা আবার দেখব খুব সুন্দর করে গান দেবে খুব সুন্দর করে গান করে গলার স্বর খুব সুন্দর যখন বেড়াতে যাই তখন ওই পাখিগুলো দেখি তখন এই পাখি মনে মনে ভাবি যে এই পাখিগুলো ওখানে কেন থাকে না আমরা চিড়িয়াখানায় গেছি চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকে তারপর মানে দূরে নন্দনকানন ওখানেও পাখি থাকে ওখানে আমার পাখি জীবজন্তু দেখতে পাই আমাকে আমার ভাই বোনেরা জিজ্ঞেস করে এটা কী পাখি ওটা কী পাখি আমি অনেক পাখির নাম বলতে পারি না চিনি না কী করে বলবো বলতে পারি না তখন আমি ফটো তুলে অ্যাপসে ফটোটা দিই দিয়ে জিজ্ঞেস করি কী পাখি তখন ওখান থেকে যে নামটা বলে আমি আমার ভাই বোনদেরকে জানাই যে এই পাখির এই নাম আমি আমার দেশ গ্রামে যখন থাকতাম ছোটোর থেকে তখন ওই শালিক পাখি টিয়া পাখি বুলবুলি পাখি ময়না পাখি দোয়েল পাখি এই পাখিগুলো চিনি কিন্তু যখন কোথাও বেড়াতে যাই যে পাখিগুলো দেখতে পাই সেই পাখিগুলোর আমি নাম জানি না চিনি না তখন ডাউনলোড করে নামগুলো শুনি এবং দেখি